আমাদের এই ঝাড়গ্রাম জেলায় সবথেকে বেশি পড়াশোনার জন্য আকর্ষণীয় বিষয়টি হল এখানে একটি প্রতিবন্ধী স্কুল আছে যেখানে যারা কানে শুনতে পায় না যারা চোখে দেখতে পায় না সেই সমস্ত মানুষদের জন্য একটা পড়াশোনার ভালো স্কুল এখানে তৈরি আছে যেটা মানুষের সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস এবং এখানে ছোট ছোট বাড়িগুলোতে যে সমস্ত মানুষেরা বাড়ি ভাড়া দেয় তারা ভাড়াস্বরূপ এক একটা বাড়িতে হাজার টাকা করে নেয় এক হাজার টাকা থেকে দুহাজার টাকা পর্যন্ত বাড়ি ভাড়া নিয়ে থাকে এছাড়াও আবাসন বলতে বিভিন্ন রকম সরকারি বাড়ি রয়েছে বাড়ি তৈ দেওয়া হয়েছে সেই সব হচ্ছে যে আবাসনগুলোতে তারা থাকে